হ্যালো হুম কাশীনাথ বলছ হ্যাঁ আচ্ছা তুমি যে লাইসেন্সটা করেছিলে কদিন পরে পেয়েছিলে বা কত যাতে তাড়াতাড়ি হয় কী করলে তাড়াতাড়ি হয় না হয় আমাকে একটু জানাবে আমি একটা চাকরি পেয়েছি কোম্পানি ওই কোম্পানির গাড়ি চালানোর জন্যে কিন্তু আমি ড্রাইভিং জানি কিন্তু আমার তো লাইসেন্স নেই লাইসেন্সটা তো বার করতে হবে তুমি আমাকে একটু জানিয়ে দাও যদি তাড়াতাড়ি যে লাইসেন্সটা কীভাবে পাব বা কীভাবে তাড়াতাড়ি বার করা যায় কোন জায়গায় গেলে তাড়াতাড়ি হবে তুমি যখন লাইসেন্স বার করেছ নিশ্চয়ই তোমার জানা আছে তাহলে আমাকে লাইসেন্সটা কীভাবে পাওয়া যাবে তাড়াতাড়ি সেটা একটু জানাও তাড়াতাড়ি